বিভিন্ন ধর্ম বলতে বোঝায় আর যেমন হিন্দু ও মুসলমান খ্রিস্টান আর এরকম অনেক ধর্মই আছে এ তা অনেক ধর্মর ভিতরে এ ধরো আমাদের হিন্দু ধর্মে কালী পুজো হয় দুর্গা পুজো হয় আর অনেক অনুষ্ঠান হয় ফাংশান হয় ওই আমরা পুজোতে অনেক জামা কাপড় কিনি কিনে বেড়াতে যাই আ পড়ে বেড়াতে যায় ঠাকুর দেখতে যাই ঘুরতে যাই ফুচকা খাই আর কত জায়গায় বেড়াতে যায় আমাদের বাড়িতে কেউ বেলে আমরা তাকে প্রসাদ দিই বা রান্না পুজোর সময় পান্তা দিই আর যেমন মুসলিম মুসলিম ধর্মে বলতে ওদের ঈদ হয় ঈদের সময় ওরা ও নতুন জামা প্যান্ট কেনে এ নতুন কাপড় চোপড় কেনে এ কিনে ওরা উঠতে যায় এই বাড়িতে এ লোক কুটুম আসলে তাদেরকে এ নাস্তা দেয় অথবা সিমাই দেয় হয় ওইরকমই ওদেরও ধর্মে এ মুসলমান ধর্মে এ অনেক অনুষ্ঠান হয় যেমন জালসা হয় হয় ওদেরও এরকম ধর্মের অনুষ্ঠান চলে খ্রিস্টান ধর্মে এরকমম খ্রিস্টান ধর্মেও অনেক অনুষ্ঠান থাকে এই খ্রিস্টানরা তো সব ধর্মের থেকে বড়ো ওনারা অনেক জিনিস গরিব মানুষদের দানও করে করেন এরকম করে অনেক এরকম করেই এই সব ধর্ম ও যে যার ধর্ম সে তার ধর্ম নিয়েই থাকে সে তার ধর্ম নিয়ে সে যে তার কাজ আর তাদের কাজ তাদের ধর্ম নিয়ে এ ধর্ম কীভাবে রক্ষা করে একমাত্র তারাই জানে যে তার যার ধর্ম ও তার কাছে এ সবার থেকে বড়ো